আমার বাড়ি যেহেতু শহর শহরে তো শহরে খুব একটা পাখি দেখা যায় না আমাদের বাড়ির ব্যালকনিতে যখন যাই তখন দুটো একটা পাখি উঠতে দেখি কিন্তু যখন খাবার দিই তখন একটু কাশ কাছে আসে সেই খাবারটা খেতে আবার আমার দেশের বাড়ি গ্রামে সেখানে যখন যাই তখন অনেক পাখি দেখেছি ওখানে অনেক পাখি সুন্দর সুন্দর চড়ুই বুলবুলি টিয়া ইত্যাদি তো সেই পাখিগুলো অনেক ছোটো ছোটো কিন্তু অনেক সুন্দর আমার যখন আমি চিড়িয়াখানায় গিয়েছি শহরের চিড়িয়াখানায় সেখানে আমি অনেক ধরনেরই পাখি দেখেছি অনেক সুন্দর সুন্দর তো ছোটো ছোটো তো আমার চোখে চোখে আমার চোখের নায়ক লেগেছে ময়ূরকে কারণ ময়ূর দেখতে খুবই সুন্দর তার পেখমগুলো খুবই সুন্দর অসাধারণ

ময়ূরের আমাদের ময়ূর আমাদের জাতীয় পাখি ময়ূরের পালকগুলো খুবই সুন্দর ময়ূর ময়ূর দেখতেও অনেক অনেকটা বড়ো অন্যান্য পাখিদের চেয়ে আবার উট পাখিও উঠ পাখিও অনেক সুন্দর দেখতে আকৃতিতেও অনেক বড়ো উট পাকি একসাথে দুটো ডিম পাে বছরে দুবার আর আমার চোখে এই এই দুটো পাখি আম নায়ক লেগেছে আর আর অন্যান্য পাখিগুলো তো ও ওর ওর তুলনায় ছোটো তার জন্য এই দুটো পাখি আমার চোখে নায়ক লেগেছে